আমার এলাকায় কোনো হাসপাতালই সেরকম নাই আমাদের যদি সেরকম মাতৃত্বকালীন কোনো যত্নের কথা বলা হয় সেই সময়টাতে আমাদের সদর হাসপাতাল যেতে হয় আমাদের ওখানে যদি কোনোরকম কোনো কিছু পেতে হয় তখন